বলুন দিদি কী লাগবে আচ্ছা ঠিক আছে দাঁড়ান বসুন দিচ্ছি কতটা নেবেন আড়াইশো না পাঁচশো আচ্ছা ঠিক আছে কেমন লাগল দই কীভাবে বানাই ওটা তো কাউকে বলি না হ্যাঁ ওটা ওটা দইটা কীভাবে বানাই সেটা তো কাউকে বলি না তা তোমাকে না হয় বলছি ওই তো দুধটা প্রথমে সুন্দরভাবে ফুটিয়ে নিই ওতে একটু ওই চিনিটা জ্বালিয়ে একটু লাল লাল করে সেটা ওই দুধের মধ্যে দিই দিয়ে হ্যাঁ হ্যাঁ ওই জ্বালানোর পরে দুধটা ঠান্ডা করে একটু ঠান্ডা করে তার মধ্যে টক দই ভালোভাবে ফেটিয়ে দিয়ে তারপরে বসিয়ে রাখি প্লাস্টিকের বাটিতে দিলে কিছু হবে না কিন্তু ওই তো আমার দোকানে ওই মাটির ভাঁড়েই তো দিই আমি মাটির ভাঁড়ে ভালো হয়ও আগেকার দিনে তো মাটির ভাঁড়েই তো দই করত ওই তো আড়াইশো দুধে একশো পাঁচশো দুধে একশো চিনি কি তুমি কি বাড়িতে বানিয়ে বানিয়ে কি খাবে নাকি দই আমার দোকানে আসবে না দই কিনতে